অটল অমৃত যোজনা অস অসমের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প যা মূলত গরিব এবং দুর্বল জনগনের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করে এই স্কিমের অধীনে হিরো হৃদরোগ কিডনি রোগ ক্যান্সার নিউরোলজিক্যাল শর্ত ইত্যাদি গুরুতর আটটি রোগের জন্য বিনামূল্যে চিকিস্যা দেওয়া হয় প্রতিটি সুবিধাভোগী প্রতি বছরে দু লাখ টাকা পর্যন্ত চিকিস্যা খরচের সুবিধা পায় আমি বা আমার পরিচিত কেউ এই স্কিমের সুবিধা পায় নি তবে এর মতোই কেন্দ্র বা রাজ্য সরকারের অন্যান্য স্কিম রয়েছে যেমন আয়ুষ্মান ভারত যা দরিদ্র পরিবারের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা সুবিধা প্রদান করে